হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ ডাক্তারবাবু বলছি বলুন

ও পাটা কি এখন ফুলেছে ফোলা ফোলা ভাব আছে একটু ও ও ব্যথা আছে ও মলম টলম কিছু দিয়েছে আচ্ছা হুম হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মলম মলম মানে কিছু দিয়েছেন কি

আচ্ছা ঠিক আছে আপনি সোম থেকে শনিবার আমাদের চেম্বার খোলা থাকে আপনি দশটা থেকে একদম এগা মানে সন্দে ছটা পর্যন্ত খোলা থাকে আপনি চলে আসবেন এখানে রেজিস্টার করিয়ে নেবেন নামটা এবং আমি সোম থেকে শনি পর্যন্ত বসি রবিবার ছুটি থাকে আপনি চলে আসবেন করিয়ে নেবোখনে মানে দেখে নেবোখনে জিনিসটা ঠিক আছে একটু বরফ দিন আর বেশি যাতে না লাগে একটু সাবধানে একটু চলা ফেরা করবেন ফি আপনি দুশো টাকা ফী আর তারপর ওষুধপত্র যা লাগে আপনি কিনে নেবেন আমি লিখে দেবো সব ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ ঠিক আছে